আমি কখনও বাংলা ভাষায় কথা বলতে বা লিখতে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি কারণ আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যেখানেই যাই সেখানে বাংলা ভাষায় কথা বলি এবং কোনো অনুষ্ঠান নাটককে গেলেও আমি বাংলা ভাষায় কথা বলি আমার গ্রামের বাড়ি বেড়াতে গেলে আমি আমার পরিবারের লোকজনের সাথে বাংলা ভাষায় কথা বলি এতে তারা খুব খুশি হন এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার বাংলা ভাষায় কথা বলতে ভালো লাগে বাংলা ভাষা আমার প্রিয় ভাষা বাংলা ভাষা আমার মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার জন্য আমার কোনো অসুবিধার প্রয়োজন হয় না আমি বাংলাতে খুব ভালোভাবে কথা বলতে পারি এছাড়াও ইংরাজি বাংলা হিন্দি যে কোনো ভাষার সহিত আমি বাংলা ভাষায় কথা বলি আমার কাছে বাংলা ভাষাটাই প্রিয় ভাষা এবং খুব দামি বলে মনে হয় কারণ এটাই আমার মাতৃভাষা আমি জন্মের প্রথম থেকেই আজও পর্যন্ত বাংলা ভাষাকে প্রিয় বলে মনে করেছি আজীবন তাই জানবো